হ্যাঁ কাকু বলছিলাম যে আপনাদের এখান থেকে সুন্দরবন ঘুরতে নিয়ে যাবে হচ্ছে এখন ও আচ্ছা আপনি আ আপনি কি সানফ্লাওয়ারস টুরিস্ট গাইড থেকে বলছেন আপনি কি ও আচ্ছা তাহলে বলছি আপনাদের প্যাকেজটা একটু কী আছে একটু যেন

এখানে মোটামুটি অনেক রকম জায়গায় ঘোরানো হয় মানে অনেক কটা জায়গা আর কী ঘোরানো হয় হুম হুম হ্যাঁ বলছি আপনাদের এই সানফ্লাওয়ার এজেন্সিটা কোথায় এটা লঞ্চে পা দেওয়ার আগে পর্যন্ত সব আমাদের খরচা এখন তো সানফ্লাওয়ার এজেন্সিটা খুব নাম করা তাই না আচ্ছা কাকু ওইটা তাহলে দু দিন দু দিন পর থেকে তো শুরু হচ্ছে বলছি দু দিন পর তো ডেটটা আছে আমরা ওই তাহলে দু দিন পর ঘুরতে যাবার ডেটটাও করেছিলাম ফিক্সড হ্যাঁ আজকে আমি বুক করে রাখলাম আমি তাহলে দু দিন পর ঠিক আছে তাহলে এখন

হ্যাঁ আপনাকে গিয়ে তাহলে ফোন করছি ঠিক আছে থ্যাংক ইউ কাকু